হ্যালো হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ তা বাড়ি যাব তো এই কী করব বসে আছি বাড়ি যাব তো হ্যাঁ এই বাড়ি যাই দিয়ে কিনব কিনব বলেছি তো কিনব কেনো কী ব্যাপার হয়েছে কিছু হয়েছে না কি বাড়ি যাই দিয়ে কিনব আমি তো এই এক সপ্তাহ পরই বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কিনব বাড়ি যাই দেখি একটু আলোচনা করব এখন থেকেই বাড়ি তো আমি যাচ্ছি রে বাবা এক সপ্তাহ পর বাড়ি গিয়েই আলোচনা করব তো অনলাইনে টি ভি ভালো হবে দোকানে গিয়ে ভালো হবে না কী টি ভি নেওয়া হয় বল তুই বল না কী টি ভি নেব এল জি নেব না এল সি ডি নেব না ইয়ে কী টি ভি নেব তা কী নিবি ও তো এলজিটা স্যামসুংটাই বেশি ভালো এলজির থেকে স্যামসুংটা বেশি ভালো তা এলজিটাই নেব কেমন কী দাম পড়বে তুই জানিস ওই নিবি যখন একটু বড়ো দেখেই তো নেব হ্যাঁ ওই একটু দাম দেখি নেব ওই তিরিশ হাজার টাকাটাই নেব হ্যাঁ আর ইয়ে এমনি দেওয়াল টিভিই নিবি না এমনি ওই ইয়ে টিভিটা নিবি

ঠিক আছে হ্যাঁ নে হ্যাঁ আমি পরের সপ্তাহে যাব হ্যাঁ একবারে শিওরই পরের সপ্তাহে যাব দিয়ে গিয়ে টি ভি কিনে দিয়ে আস ত্রিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে